কৃষি কৃষি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তথা আমাদের গ্রামাঞ্চলের ক্ষেত্রে প্রধান শিল্প এটির ওপর নির্ভর করে আমাদের গ্রামাঞ্চলের মানুষেরা জীবন যাপন করে বেশীরভাগ মানুষই কৃষির ওপর প্রচুর পরিমাণে নির্ভরশীল থাকে তারা কৃষি ছাড়া অন্যান্য কোনো শিল্প ব্যবহার করেন না এই জন্য আমাদের কৃষিতে উন্নতির জন্য প্রচুর পরিমাণে ব্যবসায়ী সমিতির সাথে সাথে আরও সরকারি সংস্থা রয়েছে যেগুলি কৃষকদেরকে সাহায্য করে যেমন পানিছোড়া সমবায় সমিতি এছাড়া অন্যান্য পঞ্চায়েত এবং অন্যান্য ব্লক এবং আমাদের বি ডি ও অফিস থেকে কৃষকদেরকে প্রচুর পরিমাণে আর্থিক লোন দিয়ে সাহায্য করা হয় এছাড়া নানারকম কীটনাশক এবং অন্যান্য সরঞ্জাম আমাদেরকে বিনামূল্যে দেওয়া হয় এবং সেগুলি ব্যবহার করে আমরা প্রচুর পরিমাণে কৃষিকে উন্নত করতে পারি এছাড়া রয়েছে নানারকম স্টোর কৃষি সরবরাহ স্টোর যেগুলির মাধ্যমে আমরা আলুকে আমরা আলুকে সংরক্ষিত করে রাখতে পারি অনেক দিনের জন্য এবং আমাদের আলুর যখন দাম বাড়ে আমরা সেগুলোকে বিক্রয় করতে পারি এছাড়া নানারকম প্রাণীজ সম্পদ সরবরাহের স্টোর রয়েছে যেগুলোর মাধ্যমে বরফ বা অন্যান্য কেমিক্যাল ব্যবহার করে সেগুলিকে অনেকদিন ধরে সংরক্ষিত সংরক্ষণ করতে পারি এবং পরে সেগুলি আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি এছাড়া কৃষকেরা তারা তাহাদের কৃষিক্ষেত্র থেকে যে সমস্ত আনাজ বা অন্যান্য সমস্ত আনাজ বা অন্যান্য সম্পদগুলি নিয়ে আসেন সেগুলোকে বিক্রয় করতে পারেন এবং তাদের ইচ্ছেমতো দাম পেতে পারেন এবং তারা সেই সেই পয়সা দিয়ে তাদের তাদের জীবনযাত্রা যাপন করতে পারেন